অনলাইন হয়ে যেতে খুব সুবিধাই হয়েছে আমরা যদি কোনো অপর রাজ্যে ঘুরতে যাই তো আমরা অনলাইনের দ্বারা সেসব যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজন সেসব জিনিসগুলো আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি এছাড়া যদি আমাদের যদি ওই রাজ্যের কোনো জিনিস আমাদেরকে আনতে হয় বা এই রাজ্যে আমরা আছি ও আমাদের ওই রাজ্যের জিনিস আমাদের প্রয়োজন আমরা সেটা খুব সহজেই অনলাইন দ্বারা আমরা সেটা অর্ডার দিয়ে আমাদের কাছে নিয়ে আসতে পারি বা আমাদের প্রয়োজন যেটা আছে সেটা আমরা মেটাতে পারি এটা অনলাইন দ্বারাই একমাত্র সম্ভব হয়েছে অনলাইন হতে ওই জন্য আমাদের সুবিধাই হয়েছে অসুবিধার কোনো কারণ নেই